হ্যাঁ আমি মনে করে থাকি মিডিয়াতে এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব পালন করে থাকে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি বা পশ্চিমবঙ্গে আমাদের জন্ম আমাদের মাতৃভাষা জন্মগত দিক থেকেই বাংলা আমরা বাংলা ভাষা যেইভাবে বুঝতে বা পড়তে পারি অন্য কোনো ভাষা বুঝতে বা পড়তে সুন্দরভাবে পারি না সেক্ষেত্রে বাংলা ভাষার কোনো জিনিস আমরা সহজেই বুঝতে পারি যেহেতু মিডিয়াতে বাংলা ভাষা থাকলে আমরা যে কোনো খবর খুব সহজে বুঝতে পারি এবং শিক্ষাক্ষেত্রেও আমাদেরকে বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে খুবই সহজ লাগে এবং যা আমরা খুব সহজে বুঝতে পারি প্রত্যেকটি পদক্ষেপ এবং খুব সহজেই গ্রহণ করতে পারি এই জন্যই আমাদের রাজ্যে বাংলা ভাষা পর্যাপ্ত পরিমাণে প্রতিনিধিত্ব করে থাকে এই বাংলা